আমি আমার গানের গতিশীলতাকে বা ব্যাকাংশকে অন্তর্ভূত করার চেষ্টা করি কারণ গান করতে আমাকে ভীষণ ভালো লাগে তাই আমি ছোটোবেলায় গান গাইতাম গেয়ে গেয়ে সবাইকে শোনাতাম তাই ছোটোবেলায় আমাদেরকে মা বাবারা গানের স্কুলে ভর্তি করে দিয়ে আসে সেখানে নিয়মিত রেয়াজ হতো তারপর বাড়িতে এসে আমি সন্ধেবেলায় গানের রেওয়াজ করতাম গান গাওয়াটা করতাম গান গেয়ে গেয়ে সবাইকে শুনাতাম এভাবে আমি ছোটো থেকে বড়ো হলাম বড়ো হওয়ার পরে পড়াশুনাটাও যেমন চালিয়ে যেতাম আর গানটাও অন্যান্য পেশার মধ্যে ছিলো গানটাকেও আমি সেরকম স্বরলিপির মাধ্যমে যেমনটি তৈরি করেছিলাম তারপরে গানটা গাওয়া শুরু করলাম বড়ো বড়ো গান আমাদেরকে মাস্টাররা দিতেন সেরকমভাবেই গান আমি গাইতাম গেয়ে গেয়ে গেয়ে আমি স্টেজেতে করতাম এভাবে যখন বড়ো বড়ো শো হতো বা অনুষ্ঠানের মাধ্যমে সে গানটিকে আমি স্টেজে তুলতাম যে আমি একটা গান শোনাতে চাই আমার নামটা সেখানে হাঁকা হতো মাইক্রোফনে তারপরে আমি গানাটাকে শুরু করলাম এভাবে গানটি করতে করতে এক দিন একজন আমার গানটিকে ভীষণ ভালো লাগে তিনি আমাকে একটা ছোট্ট কার্ড দিলেন বলে এই ঠিকানাটায় তুমি চলে এসো এই ঠিকানাটায় এলে তোমার গানটাকে নিয়ে আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করবো তারপরে আমি ওই ঠিকানার মাধ্যমে সেখানে পৌঁচে গেলাম বলে তুমি খুব সুন্দর গান করেছো ওই দিন আমার তোমার গানটি ভীষণভাবে ভালো লেগেছে অতো শ্রোতার মধ্যেও আমি বসে বসে তোমার গানটা দেখেছিলাম তাই তোমার নিয়ে আমি একটা গানের ক্যাসেট বার করতে চাই যাতে সবার কানে কানে পৌঁছায় সবার ঘরে ঘরে সেই ক্যাসেটটি বাজবে এভাবেই আমি গানটিকে আম গানের শ্রীলতায় সবার কানে কানে আমি পৌঁছে দিতে পেরেছিলাম